হ্যাঁ আমি একবার বন্য পাখির সম্মুখীন হয়েছিলাম আমি নর্থ বেঙ্গলে ঘুরতে গিয়েছিলাম নর্থ বেঙ্গল জলদাপাড়া জায়গাটার নাম অতীব সুন্দর জায়গা আপনারা যারা জাননি তারা অবশ্যই যেন একবার জলদাপাড়া নর্থ বেঙ্গলে ঘুরে আসুন তো আমরা জঙ্গলে ঘুরতে গিয়ে জিপ সাতারি করতে গিয়েছিলাম সেখানে গিয়ে আমার জীবনে প্রথম ময়ূরের সঙ্গে দেখা করে দেখা হয়েছিল যেই জায়গাটি জায়গায় দাঁড়াতে বলেছিলাম আমি ময়ূরের ছবিটা নেওয়ার জন্যে জিপ থেকে নেমে ছবিটা তুলতে গিয়েছিলাম কিন্তু জিপ থেকে নামার কোনো পারমিশন ছিল না জিপ ড্রাইভারও আমাকে বারণ করেছিলেন এবং জিম গাইড তিনিও বারণ করেছিলেন তবুও আমি তাদের বুঝিয়ে শুনিয়ে জাস্ট একটা ছবি তুলতে গেছিলাম কেননা আমার জীবনে প্রথম দেখা ময়ূর ছবি তুলতে গিয়ে যতটা কাছে যাওয়া সম্ভব গিয়েছিলাম কিন্তু ময়ূরটি আমার উপরে আক্রমণ করেছিল কেন আক্রমণ করেছিল বুঝতে পারিনি সেই সময় পরে গিয়ে দেখলাম ময়ূরের সঙ্গে কিছু বাচ্চা ছিল মা ময়ূরটা মনে করেছিল যে বাচ্চা ময়ূরগুলোকে ক্ষতি করতে এসেছি তাই আমার উপরে আক্রমণ করেছিল সেটাই আমার জীবনে প্রথম বন্য পাখির সম সামনি হওয়া